হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি নতুন ওল্ড ফ্যাশান ও নিউ ফ্যাশান সব কিছুই আমি কাটিং করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই মো পেস স্পাইক স্ট্র্যান্ডেড হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিই না না সবই এখন এখন সব এখন দাদা হাতের আর জমানা নেই এখন আর হাত দিয়ে চুল কাটা তো তেমন হয় না এখন সবই মেশিনের দ্বারা চুল কাটতে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবই সবই আছে তা আপনি কি চুল কাটবেন দাদা হ্যাঁ হয় অবশ্য হয় আমাদের এটা হ্যাঁ খুবই পপুলার শপ এখানে আমার আমার নাম নাম জানবেন অর্ণব সেলুন এখানে খুব পপুলার আপনি

হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ ডেফিনেটলি কেন পারব না অবশ্যই আপনি সবকিছু হ্যাঁ একদম একদম আমার কাছে আসলে আপনি সব সব পেয়ে যাবেন সব কোনো সমস্যা হবে না এখন দেখুন দাদা আপনি যেরকমভাবে কাটতে চাইছেন যেরকমভাবে আগে আসুন আপনি আমাদের কাছে এসে আমাদের দেখুন পরিষেবা দেখুন তারপর তো দরদাম হবে দাদা আপনি আগে আসুন কাটুন আগে স্টাইল আমি আগে তৈরি করি তার পরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে দাদা

হ্যাঁ আপনি পরশু দিন আসুন সম্ভবত শনিবার শুক্র শনিবারে এরকম দেখে রবিবারটা তো সানডের দিন এই জন্য রবিবারটা ভিড় আপনি ফাঁকা পাবেন না তেমন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি সকালে আসলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

আচ্ছা ঠিক আছে